হ্যাঁ স্যার আমি হ্যাঁ স্যার আমি এমনি ফোন করেছিলাম আর কি আপনাদের ওখানে কোনো ভ্যাকেন্সি আছে খালি স্যার আমার বলতে আমি এরকম অনেক জায়গায় কাজ করেছি একটা হচ্ছে বিমলা ইন্সটিটিউট আরেকটা হচ্ছে রমেশ ফার্মাসিতে আর আমার যোগ্যতা বলতে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আর দুটো কোম্পানিতে প্রায় এক দেড় বছরের মতন কাজ করেছি বাইক নেই স্যার লাইসেন্স তো বাইক নেই লাইসেন্সও নেই হুম বুঝতে পারছি কিন্তু আমি যে আগে যে কোম্পানিগুলোতে কাজ করেছিলাম সেখানেও বাইক লাগবে বলেছিল কিন্তু অন্য কোনো পোস্ট যদি খালি থাকে সেই বাইক লাগবে না সেইগুলোতে যদি নেওয়া যেত আর কি আচ্ছা স্যার বুঝতে পারছি তো আমি দেখুন না আচ্ছা স্যার ঠিক আছে দেখব হ্যাঁ গ্র্যাজুয়েশান হয়ে গেছে হ্যাঁ এইচ এস দুহাজার ষোলো সালে কমপ্লিট দুহাজার ষোলো সালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ